পশ্চিমবঙ্গের ব্যবসার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জগুলি হলো এখানে অর্থনীতির যে উৎস তার অভাব দেখা গেছে এবং একটি ব্যবসা যদি শুরু করা হয় যেখানে অনেক টাকার একটা ইনভেস্ট করার প্রয়োজন হয় কিন্তু এখানে পুঁজি পতি মানুষের অভাব থাকায় সেভাবে বড়ো ব্যবসা গড়ে ওঠেনি এছাড়া এখানকার যে জেলার বিভিন্ন জেলার যে জলবায়ু সেটা সবকিছু ব্যবসার জন্য অনুকূল নয় এছাড়াও সরকারি ভাবে বা যেভাবেই হোক না কেন এখানে যে শ্রমিকরা রয়েছেন তাঁরা কিন্তু সঠিক সময় ঠিক ভাবে টাকা পান না যার ফলে দেখা যায় তাঁরা কিন্তু মাঝপথে এই পথ থেকে বিরত নেয় এবং অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম বা বেশিরভাগ ব্যবসায় অর্ধেক রাস্তায় তাঁদের ইতি ইতি টানে